সরকারি খাতে অর্থনীতির অধ্যয়নে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি জাতি অঞ্চল স্থানীয় সম্প্রদায় বা কোনো ব্যক্তির অর্থনৈতিক কল্যাণ ও জীবন যাত্রার মান লক্ষ্য ও উদ্দেশ্য অনুসারে উন্নত করা প্রত্যেকটি বিংশ ও একবিংশ শতাব্দীতে প্রায়সই ব্যবহৃত হয়েছে তবে ধারণাটির পাশ্চাত্যে অনেক বেশি সময় ধরে বিদ্যমান রয়েছে আধুনিকীকরণ পশ্চিমাকরণ এবং বিশেষ করে শিল্পায়ন অন্যান্য প্রত্যয় যা প্রায়ই অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করার সময় ব্যবহৃত হয় ঐতিহাসিকভাবে অর্থনৈতিক উন্নয়ন নীতিমালা শিল্পায়ন ও অবকাঠামোর ওপর দৃষ্টি নিবদ্ধ করে উনিশশো ষাটের দশক থেকে এটি ক্রমবর্ধমানভাবে দারিদ্র্য হ্রাসের দিকে মনোনিবেশ করেছে